আমাদের এলাকাতে যে মাসটা বর্তমানে সবথেকে বেশি পাওয়া যায় সেই মাছগুলো হলো পার্শে মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ কাতলা মাছ বাটা মাছ রুই মাছ কই মাছ শিঙি মাছ শোল মাছ মাগুর মাছ জিওল মাছ ভোলা মাছ ভাঙ্গন মাছ তেলাপুঁইয়া মোনোসেক্স গলদা চিংড়ি এছাড়া পাঙাশ মাছও মাঝে মাঝে পাওয়া যায় সবথেকে বেশি যে মাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে পার্শে মাছ চিংড়ি মাছ ভোলা মাছ গান্দে মাছ সবথেকে বেশি পাওয়া যায় এগুলো বাজারে আর আমাদের বর্তমানে সবথেকে বেশি মাছ ধরা হয় হচ্ছে সেটা হচ্ছে পার্শে মাছ চিংড়ি মাছ ভোলা মাছ ই ধরনের নদীর মাছ সবথেকে বেশি ধরা হয় সেগুলোর দাম মিনিমাম কখনও চিংড়ি মাছ আড়াইশো টাকা হয় কখনও তিনশো টাকা হয় পার্শে মাছও দুশো টাকা তিনশো টাকা এরকম দাম হয় বাজার অনুযায়ী মাছের দাম হয় সেই জন্য নিই একটা মাছের যে কোনও বেশিরভাগ সময়ে কোন মাছটা কত দাম সেটা বলা খুবই কঠিন কারণ যখন বাজারে মাছের বেশি দরকার হয় তখন মাজারে বেশি দামটা হয় যখন বাজারে অনেক বেশি মাছ এসে যায় তখন মাছের দামটা কম হয়